বাড়িতে রান্নার জন্য এল পি জি সিলিন্ডার ব্যবহার করার সময় কিছু নিরাপত্তা আমাদের অবশ্যই পালন করা উচিত প্রথমত যে রান্নাঘরের দরজা জানলা খোলা রাখা উচিত দ্বিতীয়ত রাত্রিবেলা বিশেষ করে যখন আমরা রান্নাটান্না শেষ সেই সময় তার পরে সিলিন্ডারের যে গ্যাস কানেকশান সেটাকে অফ করে রাখা উচিত পাশাপাশি সকালবেলা আবার যখন গ্যাস অন করার প্রয়োজন থাকবে তখন লক্ষ্য রাখা উচিত গ্যাস অন করবার পরে অথবা গ্যা রান্না ঘরে ঢুকে কোনও গ্যাসের গন্ধ আসছে কি না সো এবং প্রয়োজনে মাঝে মধ্যেই এক মাস দু মাস বাদে অ্যাটলিস্ট একটা সার্ভিসিংয়ের অবশ্যই প্রয়োজন আছে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরই এই রান্নাঘর